আমি ঘরে সমস্ত কাজ সেরে রান্না বান্না সেরে ছেলেদেরকে স্কুল পাঠিয়ে আমার শ্বশুর শাশুড়ির বয়স্ক তাদের সেবা শুশ্রূষা সব করে খাওয়ার দাওয়ার দিয়ে সব সেরে তারপরে আমি খামারে কৃষিকাজে কিছু লাগি গাছের গোড়াই যেমন গাছ লাগিয়েছি গাছের গোড়া একটু পরিষ্কার করি ঘাঁস হয় সেগুলো পরিষ্কার করি একটু গাছের গোড়াতে সার দি গোবর সার একটু জল দি তাতে করে দেখা যায় গাছ আস্তে আস্তে খুব সুন্দর হয় দেখতে ভালো লাগে সবজি গাছও তাই একটু সবজি গাছের গোড়াগুলো পরিষ্কার করলাম সেইগুলোও আস্তে আস্তে বাড়লো দেখতে ভালো লাগছে যখন সবজি ধরে তখন খুব ভালো লাগে দেখে মন ভরে যায় ঘরের লোকও আনন্দ পায় যে কত সুন্দর গাছ হয়েছে দেখো কত সুন্দর গাছটা করেছে দেখো কত সবজি ধরেছে এইভাবে ঘরের লোকও আনন্দ পায় আমারও খুব আনন্দ হয় এই এইখানেই আমার শরীর স্বাস্থ্য সব ঠিক থাকে ভালো থাকি আমি আমিও খুব আনন্দ পাই গাছের গোড়া পরিষ্কার করে বাগান তৈরি করলে আমার খুব ভালো লাগে